মোবাইল ফোন আমাদের নিত্য দিনের কাজে লাগলেও এর অনেক ইতিবাচক দিক থাকা সত্ত্বেও এর অনেকগুলি নেতিবাচক দিকও রয়েছে হয়তো আমি কোথাও গিয়েছি আমার আশা একটি মাত্র মোবাইল ফোন সেই মোবাইলের ফোনের আশাতেই আমি গিয়েছি ভরসাতেই যখন যদি কোনো কারণে মোবাইল ফোনটি মানে খারাপ হয়ে যায় তখন খুবই বিপদে পড়তে হতে পারে অথবা ফোনটি নেতিবাচক দিক হচ্ছে ফোন থাকলেই তো হয় না ফোনের মধ্যে রিচার্জের প্রয়োজন হয়ে থাকে এখন যা বর্তমান পরিস্থিতি রিচার্জের মূল্য বৃদ্ধি সেই মূল্য বৃদ্ধি সকলের পক্ষে দেওয়া সম্ভব না এতো টাকা দিয়ে রিচার্জ করা সকলের পক্ষে সম্ভব না

মোবাইল ফোনের মধ্যে অনেক নেতিবাচক দিক রয়েছে মোবাইল ফোনটি আমাদের ছাত্র জীবনে অনেক অপকার করে থাকে ছাত্ররা সাধারণত ভালো পড়াশোনা করার জন্য মোবাইল ফোন নিয়ে থাকে কিন্তু মোবাইলের ফোনের মধ্যে যে সমস্ত গেমস ভিডিও রয়েছে সে সমস্ত ভিডিও বা গেমের প্রতি তারা আসক্ত হয়ে পড়ে এবং বিভিন্ন ধরণের যে নিত্য নতুন গেমগুলি রয়েছে ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি আরও ইত্যাদি যে সমস্ত গেমগুলি রয়েছে সেই গেমগুলি দ্বারা ছাত্র ছাত্রীরা আকৃষ্ট হয়ে সারা দিন আসক্ত হয়ে সেই গেমের পেছনেই টাইম নষ্ট করে থাকেন এবং তাদের পড়াশুনার ব্যাহত হয়ে থাকে ছাত্র ছাত্রীদের জীবন এভাবে শুধুমাত্র মোবাইল ফোনের জন্য অনেক ছাত্র ছাত্রীর জীবন নষ্ট হতে চলেছে দিনের পর দিন